ঝাড়গ্রাম জেলায় অনেক স্কুল কলেজ এবং কোচিং সেন্টার রয়েছে যেখানে ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশুনো করতে পারে এবং কোচিং সেন্টারের মাধ্যমে ঝাড়গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলোয় বিশেষ উন্নতি আনতে পারে এবং ঝাড়গ্রামে একটি মহা বিশ্ববিদ্যালয় রয়েছে যে বিশ্ববিদ্যালয়টির নাম আলোয় মাহাতা এইখানে ছেলেরা উচ্চমাধ্যমিক পাশ করার পর এই বিশ্ববিদ্যালয়ে অনেকে ভর্তি হয় এবং এই বিশ্ববিদ্যালয় থেকে তারা স্নাতক গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট এবং আরো অনেক প্রশিক্ষণ প্রদান করে এছাড়াও ঝাড়গ্রামে অনেক সরকারি ও বেসরকারি স্কুল স্কুলও রয়েছে এবং অনেক বেসরকারি কলেজও রয়েছে স্কুলগুলিতে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্যন্ত প্রদান করে এবং কলেজগুলিতে উচ্চমাধ্যমিকের পর এখানে ছেলেমেয়েরা ভর্তি হয় এবং সরকারি স্কুলগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের জন্য পড়াশুনো করানো হয় ঝাড়গ্রাম জেলায় এছাড়াও অনেক সরকারি হাসপাতাল রয়েছে একটি সরকারি হাসপাতাল রয়েছে যেখানে মানুষ বিনা পয়সায় চিকিৎসা করানোর সুযোগ পায় তাছাড়াও অনেক বেসরকারি নার্সিংহোমও রয়েছে যেগুলিতে মানুষ চিকিৎসা করানোর সুযোগ পায় এবং এছাড়াও আরো অনেক কিছু রয়েছে যেমন সিনেমা হল খেলার মাঠ যেইগুলি আমাদের ঝাড়গ্রাম জেলাকে বেশ উন্নতির দিকে আগিয়ে নিয়ে এসেছে